ভারতের স্বাস্থ্যসেবার মধ্যে আমাদের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্যসেবা নিয়ে আমি এখন আলোচনা করছি তো এখানের হাসপাতালগুলো মোটামোটি উন্নত তবে বাথরুমগুলো একটু অপরিষ্কার থাকার জন্য এটা একটু উন্নত করা দরকার আর আমাদের এখানে ক্লিনিকগুলো বলতে বিভিন্ন ইয়েতে ওষুধ দোকানেতে ডাক্তার আসেন তো সেখানে ডাক্তার ডাক্তার ভালোই চিকিৎসা করেন আর পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে গেলে মোটামোটি পশ্চিম মেদিনীপুর জেলাটা পরিষ্কার পরিচ্ছন্নই আর চ্যালেঞ্জের কথা বলতে গেলে তো আমি যখন প্রথম সন্তান জন্মগ্রহণ দিই তো তারপরে তার জানতে পারি বাচ্চার চোখে প্রচুর সমস্যা তো ওর চোখে প্রচুর সমস্যা থাকার কারণে আমাকে বিভিন্ন সময় ডাক্তারখানায় ছুটতে হয় তো ওকে হ্যাঁ ওর চোখটাকে আমার ভালো করে সারিয়ে তোলার জন্য ওকে সন্ধ্যাবেলায় ছ ঘন্টা চোখটাকে বেঁধে রেখে দিতে হয় তো যেটা তার কষ্ট কিন্তু আমাকেও লড়াই করে তার চোখটাকে উন্নত কর করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে